হ্যাঁ আমি আরাম করার বা ধ্যান করার উপায় হিসাবে একবার তারা গুনছিলাম বসে বসে তখন আমার বয়স ওই সাত আট বছর তখন আমার বাড়িতে বলল যে একবার বস তো চুপচাপ ধ্যান কর ধ্যান করে চোখটা আকাশের দিকে তাকিয়ে তারা গোন আমি তখন ভালো করে বাইরে বসে খোলামেলা জায়গায় বসে ধ্যান করতে শুরু করলাম ধ্যান করে তাকিয়ে তাকিয়ে দেখলাম যে তারাটা গোনা যায় নাকি কতগুলো তারা আছে বেশ গুনতে মজাই লাগছিল একটা একটু একটু ছোট তারা বড় তারা কি সুন্দর এতটুকু টুকু টুকু তারা পুরো আকাশ মিলে অসংখ্য অসংখ্য তারা গুনে কি কোনো দিন শেষ করা যায় তবু বাচ্চা বয়সে খুব আনন্দ হচ্ছিল তারা গোনার আমি গুনতে পেরেছি এই দেখো আমি বলছি একশো তারপর আবার খানিকক্ষণ গুনলাম চুপচাপ তারপরে বললাম দুশো এরকম ধ্যান করে করে আস্তে আস্তে গুনেই যাচ্ছি গুনেই যাচ্ছি মাঝে মাঝে কাউন্ট করে বলছি যে এত এত তারপর অনেক অনেক সময় প্রায় এক ঘণ্টা ধরে আমি তারা গুনতেই থাকলাম গুনে আমার নিজের সীমানাটুকু যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুও কিন্তু আমি গুনে শেষ করতে পারছি না অসংখ্য তারা ওই তারাগুলো গুনতে গুনতে আমি ভোর হয়ে যাবে তবু গোনা শেষও করতে পারবো না আমি আলা হয়ে যাচ্ছি ধ্যান করে করে কিন্তু গোনা কি আর এত সহজ কাজ তারা গোনা কিন্তু যতটা পেরেছি গুনতে সেটা খুব ভালোই লাগছিল দারুণ দারুণ ভাবছি যে ওই বয়সে যদি আবার ফিরে যেতাম আবার বসে বসে তারা গুনতাম এখনও অবশ্য এই বয়সেও তারা গোনা যায় আবার তারা গুনতে ইচ্ছে যাচ্ছে